হ্যালো হ্যাঁ বলুন তো স্যার আপনি আগে বলুন আপনি কি রকম কি রকম কোম্পানির ফোন চান বা কি কি ফ্যাসিলিটি আপনি চান বাজেট কত আছে আপনার তো সেই হিসাবে তাহলে আমি একটু বলতে সুবিধা হয় তো স্যার আপনি যদি দশহাজার থেকে আপনি যদি দশহাজার থেকে বেড়ে যদি মোটামুটি পনেরো হাজার অব্দি যেতে পারেন তাহলে আপনাকে আমি আনেকগুনো মোবাইলের নাম বলতে পারি যেমন তার মধ্যে রয়ে গেছে আপনি যদি রেডমি কোম্পানি পছন্দ করে থাকেন তাহলে রেডমির ক্ষেত্রে ওখানে থাকবে রেডমি নোট নাইন প্রো আছে রেডমি নোট নোট নাইন প্রো ম্যাক্সটা আছে যেটা চৌষট্টি এমএইচের ক্যামেরা চৌষট্টি কী বলে চার ছয় একশো আঠাশ র্যাম রম আছে আপনি চৌষট্টি মেগাপিক্সেলে ক্যামেরা পাবেন ফ্রন্ট ক্যামেরা রয়েছে ভাল মোটামুটি ষোলো মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা রয়েছে ব্যাটারি এমএইচ ছ হাজার এমএইচের পাঁচ হাজর এমএইচের ব্যাটারি আছে আপনি যদি আর একটু হাই রেঞ্জও উঠতে চান তাহলে আপনি স্যামসাঙ স্যামসঙের ফোন দেখতে পারেন স্যামসঙের অনেক রকম ফোন আছে তা আপনি আপনার আমাকে বলুন আপনি কোন ব্রান্ডের ফোন চান তো স্যার আপনি বলুন বলুন স্যার আপনি দশ হাজারের মধ্যে রিয়েলমি সি টু টা পেয়ে যেতে পারেন রিয়েলমি থ্রি টু আছে রেডমি নোট নাইন রেডমি নাইনটা আছে নাইন প্রাইম আছে নাইন পাওয়ার আছে তা আপনি এইগুলো পেয়ে যেতে পারেন কিন্তু আপনি যদি দশ হাজার থেকে আরো দু হাজার টাকা আপনি যদি আরো এক্সট্রা এফোর্ট করতে পারেন তাহলে আমি আরও আপনাকে কয়েকটা মোবাইলের নাম বলে দিতে পারি যেগুলো আপনি নিতে পারবেন ভাল হবে আপনার জন্য চার চৌষট্টি র্যাম রমও থাকবে হ্যাঁ স্যার আপনি আপনি আপনি স্যার নোট নাইন সরি রেডমি নাইন আইটা যদি আপনি নেন বা রেডমি নাইন পাওয়ারটা নেন তাহলে ওটা চার চৌষট্টি আপনি পেয়ে যাবেন ওটাও চারহাজার পাঁচশো এইএইচের ব্যাটারি রয়েছে আর আপনার ক্যামেরা কোয়ালিটি থাকবে হচ্ছে ফ্রন্টে থাকবে আট এমপির আর ব্যাকে থাকবে ওটা আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে আর যদি আপনি বলেন সি টুটা নেবো তো সি টুটা তাহলে বেশি র্যাম তো থাকে না ওটায় তিন বত্রিশ র্যাম থাকবে স্যার আমার মতে যদি আপনি ভালো ফোন নিতে চান তাহলে ওই রেডমি কোম্পানির ঐ ফোনগুলো নেওয়াটাই বেটার হবে না স্যার আপনার বারো হাজার টাকা আপনার বারো হাজার টাকাটা স্যার লাগবে না যেটা আমি আপনাকে বললাম রেডমি নাইন পাওয়ার ওটা স্যার আপনি দশহাজারের মধ্যেই পেয়ে যাবেন কিন্তু স্যার আমরা তো অনলাইন ডেলিভারি করিনা আপনাকে স্যার দোকানে এসে নিয়ে যেতে হবে তো স্যার আপনি সময় হ্যাঁ স্যার এইগুলো এইগুলো স্যার ভালোই থাকবে ভালোই থাকবে আপনি স্যার এসে কিনে নিয়ে গেলে ভালোই হবে আপনি এটাতে ওয়ারেন্টিও পেয়ে যাবেন সার্ভিস সেন্টারে মোটামুটি এক বছর অব্দি যদি কোন পার্টস আপনার খারাপ হয় তো সেই পার্টস নতুন করে আপনাকে লাগিয়ে দেওয়া হবে কোন চার্জ দেওয়া হবে না কিন্তু আপনি এই ফোনগুলোকে কিন্তু আপনি এই ফোনগুলোকে বাইরে সারাতে পারবেন না বাইরে যদি আপনি সারান তাহলে সেটার দায়িত্ব আপনাকেই নিতে হবে ওটার দায়িত্ব কোম্পানি বা সার্ভিস সেন্টার নেবে না স্যার নাইন পাওয়ারটাও তো দশ হাজারের নিচেই যদি আপনি দশহাজারের উপর যেতে চান তাহলে স্যার রেডমি নোট নাইন প্রোটা স্যার সবচেয়ে ভাল হবে স্যার ওটা দশ হাজারের মধ্যেই আপনি পেয়ে যাবেন হ্যাঁ স্যার ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনারা দরকার হলে আপনি ফোন করতে পারেন ধন্যবাদ ঠিক আছে স্যার ঠিক আছে ধন্যবাদ